কী আঁকতে হবে সেটার সিদ্ধান্ত আমি যেভাবে নিই যখন যেখানে যাই সেই পরিবেশ অনুযায়ী ছবি আঁকার সিদ্ধান্ত আমি নিয়ে থাকি যেমন কোথাও দেখলাম গাছের ডালে দুটি শালিক পাখি বসে আছে সেটা আঁকলাম কোথাও বা দেখলাম রাস্তা ঘাটে কুকুর যাচ্ছে সেই কুকুরের ছবিটি আঁকলাম সেটাও ভালো লাগে কোথাও দেখলাম একদম মনোরম প্রাকৃতিক দৃশ্য সেই মনোরম প্রাকৃতিক দৃশ্য আমি আঁকলাম এইরকম সিদ্ধান্ত আমি নিয়ে থাকি আমার নির্দিষ্ট কোনও বিষয় বা থিম বলতে আমি বলব আমি প্রাকৃতিক দৃশ্য ভালোবাসি তবে আমি সবরকম ছবিই এঁকে থাকি কিন্তু প্রাকৃতিক দৃশ্য আমি বেশি ভালোবাসি যেমন কোনও বধূ কলসি কাঁধে করে নিয়ে জল আনতে যাচ্ছে এই সিনারি বা কোনও প্রাকৃতিক দৃশ্য যেমন গাছপালা এবং নদীনালা পশুপাখি জীবজন্তু এইসবের দৃশ্য আমি খুব আঁকতে ভালোবাসি